এটা কি ফুল দোকান ফুল নেবো রজনীগন্ধা দাম কতো দাম কতো শরু আর কোনো ফুল কি আছে কি ফুল আছে কি ফুল আছে ঠিক আছে আমাদের বাড়িতে তো কাজ আমি ফুলগুলো সব নেবো কতো কী দামে দেব আচ্ছা আর গোলাপ গোলাপ ফলাপ কিছু আছে কি না গোলাপ ফুল আমি এমনি নেবো আচ্ছা ঠিক আছে তাহলে কত হাজার টাকার মতো হবে